সাঁতারুরা যখন সাঁতার কাটে তখন তাদের পোশাক হিসাবে একটা গোগলস থাকে আর থাকে একটি সুইমিং কস্টিউম বা সাঁতারের জামা আর সাথে থাকে একটি ক্যাপ বা টুপি উপরে যে ক্যাপটি থাকে মাথায় সেটা কিন্তু কান সমেত ঢাকানো থাকে কান চুল এর মাধ্যমে ঢাকা থাকে যার ফলে কী হয় একজন সাঁতারু যখন জলে সাঁতার কাটে তখন ওই টুপি যেহেতু থাকায় কান এবং চুল দুটোই জলের হাত থেকে রক্ষা পায় আর যে গোগলস থাকে সে গোগলসের কী করে সেই গুগুলসের সাহায্যে একচুয়ালি যখন একজন সাঁতারু সাঁতার কাটে সেই জলটা ক্লোরিন ওয়াটার থাকে আর ক্লোরিন জলের মধ্যে চোখের পক্ষে খুব একটা ভালো নয় যার কারণে গোগলস কী করে সেই যে ডায়রেক্ট যে জলটা আমাদের চোখের মধ্যে প্রবেশ করে তার হাত থেকে রক্ষা করে আর যে ড্রেস সেটা কিন্তু সাঁতার কাটতে আমাদের সাহায্য করে ফ্রিলি ভাবে